হ্যাঁ বলুন হ্যাঁ এটা মা কালী টেলার্স আমার তো বাস স্ট্যান্ডেই বাড়ি আপনি কার কাছে ফোন নাম্বার পেয়েছেন না কি আচ্ছা আচ্ছা বলো আচ্ছা এ ব্যাপারে তো ফোনে এত কিছু বলা যাবে না তবু আমি কিছুটা বলছি এগুলো যেমন আপনি কাটাবেন তার উপরে নির্ভর করবে যেমন ডিজাইন করবেন না কি ব্লাউজ না কি প্লেন করবেন বা তাতে আরও কিছু পুঁথি টুথি দেবেন না কি যেমন হাতের কাজ দেওয়া হবে সে তার উপরে এগুলো নির্ভর করে সালোয়ারেরও তাই আপনি যে রকম ডিজাইনে সাজাবেন সেইরকমের হবে সাধারণত আমরা কাটাতে একশো তিরিশ টাকা করে করে নিই কিন্তু ডিজাইন হলে সেগুলো তিনশো সাড়ে তিনশোর টাকার মতনও পড়ে যায় আচ্ছা ঠিক আছে আপনি আসবেন না এলে সেগুলো দেখে বলা হবে তো এখানে সবরকমই এখানে অনেক লোকই করায় সব রকম ডিজাইনেরই মোটামুটি কিছু অসুবিধা হয় না এবং কম দামের মধ্যেই আমি করে দিতে পারব কেন না যত প্রফিট কম রাখব কাস্টমারও তো খুব কমা এই বেশি আসবে সেই জন্য হচ্ছে আমি দেখেশুনেই করে দিই আপনি আসুন আর এখানে আপনি বিয়েবাড়িরও যদি পাশাপাশি থাকে বলতে পারেন যে কোনো কিছু জিনিস তৈরি করাতে তাহলে খুব ভালোই হয় না ওই সব দেখেশুনেই করে নেওয়া হয় কেন না আমি তো এই নতুন খুলেছি যাতে আমার ভালো চলে সেই জন্য আমি চেষ্টা করি কাজও ভালো করার এবং কম রেটের মধ্যে তো আমি বলছি যে আপনি আসুন বা পাশাপাশি আরও কিছু জনকে বলবেন যে যেমন আসে তাহলে খুব ভাল হয় তাহলে আপনার সাথে রিলেশনটাও তৈরি হয়ে যাবে মোটামুটি কম রেটের মধ্যেই করে দেবো কী বললেন বুঝতে পারলাম না বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পিকো তো এখানেই এখানেই আমি সব মেশিনই করেছি এখন ফলস পাড়ও বসিয়ে দিই তবে সেটা মেশিনের থেকে আমি হাতেই বেশি বসাই তবে দেখবে হাতের কাজটা খুব ভালো হয় হ্যাঁ আমার সবসময়ই এখন দোকান খোলা থাকে এই নতুন খুলেছি চালু করার জন্য বেশি করে হুম দোকানে একটু কাজের চাপই আছে সপ্তাহখানেক তো লেগে যাবে না সপ্তাহখানেকের মধ্যে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আসুন